সাঁতার কাটা ক্রিকেট খেলা বা ও বিভিন্ন রকমের খেলা সেগুলো আমি ভীষণভাবে উপভোগ করি আগে যখন ছোটো ছিলাম প্রচণ্ড পুকুরে সাঁতার কাটতাম বাচ্চাদের সঙ্গে এখনও যখন ছুটি থাকে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলি মাঠে গিয়ে ভীষণ ভালো লাগে এইসব কাজকর্ম করতে শুধু নিজের কাজকর্ম নয় সব ধরনের কাজকর্ম করতেই ভালো লাগে